আমি সেরকম কোনো সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করিনি কিন্তু আমাদের হিন্দুদের বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো দুর্গা পুজো শ শরৎকালে হয় দুর্গা পূজার সময় অনেক কাশ ফুল ফোটে এবং মার গায়ে একমাস আগে থেকে মাটি দেওয়া হয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মেলায় যাওয়া হয় এই অনুষ্ঠানটি পাঁচ দিন ধরে চলে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীতে মা সিঁদুর খেলা হয় মা কাদা খেলা হয় এবং মাকে বিসর্জন দেওয়া হয় মেলায় সবাই বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে মেলায় নাগরদোলা নাগরদোলা নানান ধরনের খাওয়ারের দোকান নানান বাজার এই পুজোর সময় দেশ বিদেশেতে সবাই বাড়িতে আসে এই পুজো উদযাপন করার জন্য বন্ধু বান্ধব সবাইকে নিয়েই এই পুজো আমরা উদযাপন করি উদযাপন করি